দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা হল ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁয়ত্রিশ তিন লক্ষ ছত্রিশ হাজার ছয়শত ছিয়াত্তর সাত লক্ষ তেষট্টি হাজার চারশত পঁয়ত্রিশ ছেষট্টি হাজার নয়শত বিরানব্বই অষ্টআশি হাজার আটশত ঊননব্বই